খেলা নানা রকমভাবে আমাদের শরীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকতে সাহায্য করে থাকে খেলাধুলার মাধ্যমে থাকলে খেলাধুলার সঙ্গে জুড়ে থাকলে যে কোনো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক পরিমাণে বৃদ্ধি যায় মানুষ যদি খেলাধুলার সঙ্গে জুড়ে থাকে ধরুন কোনো এক ব্যক্তি ফুটবল খেলে ফুটবল যদি যে খেলতে থাকে সবসময় তার পায়ের সবসময় ব্যায়াম হতে থাকে এবং সে ছোটার কারণে তার শরীর সব সময় সুস্থ থাকে এবং তার মধ্যে তার পায়ের কোনো বাতের যে সমস্ত বয়সকালে রোগগুলি হয়ে থাকে সেই রোগ থেকে সে মুক্তি পেয়ে থাকে এবং যে সমস্ত ব্যক্তিরা ক্রিকেট খেলতে ভালোবাসেন তাদের ব্যাটিং করতে করতে হাতের ব্যায়াম হয় অবশ্যই হাতের ব্যাথা থেকে তারা মুক্তি পেয়ে থাকেন যে সমস্ত বয়সকালে হাড়ের যে রোগ যে সমস্ত রোগগুলি হয় সে রোগগুলি থেকে তারা মুক্তি পেয়ে থাকেন তাছাড়া যারা ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন ব্যাডমিন্টন খেলতে গেলে তো আমাদের পুরো শরীরের ব্যায়াম হয়ে তাকে সেই কারণে ব্যাডমিন্টন খেলার জন্য আমাদের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনার ফলে আমাদের শরীর সুস্থ থাকে এবং তাছাড়া মানসিক দিক থেকে সুস্থ রাখার জন্য খেলাধুলা আমাদের বিশেষভাবে অংশগ্রহণ করে থাকে খেলাধুলার মধ্যে যদি জুড়ে থাকা যায় তাহলে আমাদের যে মানসিক চিন্তা বা কাজের চাপ বিভিন্ন কঠিন পরিস্থিতির সমস্যার সমাধানের যে উপায়গুলি চিন্তা ভাবনা সেই সমস্ত চিন্তা ভাবনা থেকে আমরা সহজেই খেলাধুলার মাধ্যমে দূরে থাকতে পারি খেলাধুলা আমাদের জীবনের সাময়িকভাবে মানসিক চিন্তা থেকে দূরে থাকতে সাহায্য করে এই খেলাধুলার মাধ্যমে আমরা মানসিক এবং দৈহিক দিক থেকে অনেক পরিমাণে সুস্থ থাকতে পারি